পশ্চিমবঙ্গের ব্যবসা সবাই মোটামুটি করতে চায় কিন্তু করার আগে যে শর্তটি আগে প্রযোজ্য হচ্ছে যে তুমি তার বিনিময়ে কি দিচ্ছ আমাকে তবে তোমাকে আমি এখানে কিছু করতে দেবো ধরুন আমি একটি দোকান খুলবো এখানে কিছু ব্যবসা করার জন্য তার আগে সেখানকার কিছু দাদা এসে বলবে তোমাকে এত টাকা দিতে হবে তারপরে আর একজন তার উপরে দাদা এসে বলবে আমাকেও দিতে হবে এইভাবে একের পর এক এক এক শ্রেণীতে এক এক দালাল ছেয়ে আছে যেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র একটা দোকান নয় আমি যদি কালকে একটা কারখানা খুলতে চাই সেখানেও সরকারের অনুমতি লাগবে নো অবকেজশন সার্টিফিকেট লাগবে তার সঙ্গে সঙ্গে জেলার স্তরে যে রাজনীতি ব্যক্তিত্ব রাজনীতি নেতারা আছেন তাদের কাছে টাকা দিতে হবে লাইসেন্স পাওয়ার জন্য টাকা না দিলে সে আপনাকে ঘোরাবে টেবিলে ইয়ে পাস হবে না অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে সেই জন্য দিনের পর দিন মানুষ পশ্চিমবঙ্গ থেকে ব্যবসাকে গুটিয়ে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন যার জন্য এখন মানুষ আগের মতো পশ্চিমবঙ্গকে কেও ব্যবসা করতে চান না তার নিতান্ত দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে সিঙ্গুর থেকে ন্যানো চলে যাওয়া